আমার এলাকায় সব থেকে বেশি উৎসব বা অনুষ্ঠান যেটি পালন করা হয় সেটি হলো হোলি ও দুর্গা পুজো হোলিতে সব থেকে বেশি এই কারণে হয় কারণ আমাদের তো এটা নদীয়া জেলা তো নদীয়া জেলাতে সব থেকে বড়ো হচ্ছে যে কৃষ্ণের একটা ধর্মীয় স্থান তো এখানে আমাদের কৃষ্ণ ভক্ত নিমাইয়ের জন্ম হয়েছিলো সেই সূত্রে এখানে হোলি খেলাটা খুব বড়ো করে হয় কারণ আমরা সবাই তো জানি যে কৃষ্ণের কাছ থেকেই নাকি হোলি খেলাটা প্রথম এসেছিলো তো এইখানে হোলি খেলাটা খুব বড়ো করে হয় আর বিভিন্ন ধরনের অনুষ্ঠানও হয় সঙ্গে সঙ্গে এছাড়া হচ্ছে দুর্গা পুজো এখানে বড়ো বড়ো প্যান্ডেল হয় যেমন কল্যাণীতে ভীষণ বড়ো একটা প্যান্ডেল হয় যেখানে সমস্ত রাজ্যের বা সমস্ত আমাদের পশ্চিমবঙ্গের নানা জায়গার লোক সেখানে সেই ঠাকুরটা বা প্যান্ডেলটা দেখতে যায় অনেকে কিন্তু ঠাকুরটা দেখতে পায় না কিন্তু প্যান্ডেলটা দেখতে পায় প্যান্ডেলটা দেখেই মানুষ অনেক রকমের পর্যটন করতে পারে কিন্তু এছাড়াও হোলিতে এখানে অনেক রকমের ভালো ভালো জিনিস ঘটে হোলিতে ছোটো ছোটো মেলা বসে আমাদের এখানে গ্রামগুলোতে সেখানে মানুষের নানা জিনিস কেনাকাটা করতে পারে এছাড়াও দুর্গা পুজোর সময় ছোটো খাটো বড়ো প্যান্ডেল তো থাকেই সব জায়গা আমাদের পশ্চিমবঙ্গে রাজ্যে কলকাতাতে ও নদীয়াতে মানে আশেপাশে যে জেলাগুলিতে আছে সেই জেলাগুলিতে দুর্গা পুজোটা সব সময় সব থেকে ভালো হয় এছাড়াও তার সাথে সাথে তো কালী পুজো দিওয়ালি বড়োদিন ছট পুজো শিবরাত্রি এগুলো তো আছে কিন্তু সব থেকে বেশি কিন্তু হয় দুর্গা পুজো হোলিটা হ্যাঁ হোলিটা আমি এই কারণে বেশিই বলছি কারণ হোলিটাতে তো এখানে প্রচুর রকমের মানে আমার নিজের বাড়ির লোকেরাও সবাই বেশ ওরা খেলাধুলো করে অনেকে থাকে যারা হোলি খেলতে চায় না কিন্তু এখানে সব মানুষই হোলিটার সাথে রঙের যেমন সম্পর্ক আছে সেরকম একটা আবিরের সম্পর্ক আছে সে আবির যখন খেলে সেই একই রকম কৃষ্ণ রাধার যেরকম হোলি খেলা হতো ঠিক সেই রকমই মনে হয়